রাজ্য গ্রামাঞ্চলে প্রধান ধর্মীয় নেতা বা ব্যক্তিরা যথেষ্ট সন্মানিত পায় গ্রামাঞ্চলে অবস্থিত পুরোহিত বা সন্ন্যাসীর কথাতে কথাকে গ্রামাঞ্চলের লোকেরা বেদবাক্য হিসেবে গ্রহণ করে এবং গ্রামাঞ্চলের পুরোহিতরা তাদেরকে নীতি শিক্ষা দেয় এবং সেখানে পাঠশালায় বন্দোবস্ত করা হয় সেখানে পুরোহিতরা শিক্ষক হিসেবে নিযুক্ত থাকেন এবং ছাত্ররা তাদের কাছ থেকে শিক্ষাগ্রহণ করে এবং গ্রামের লোকেদের যদি কোনও সমস্যা হয় তাহলে তারা পুরোহিত বা সন্ন্যাসী বা গুরু বা ইমামের কাছে যায় তাদের বিচার চাইতে বা তাদের সমস্যার কথা তুলে ধরতে এবং সেই সমস্যার সমাধানের উপায়ও গুরু বা পুরোহিত বলে দেয় এর ফলে গ্রামের লোকেরা তাকে সন্মানের চোখে দেখেন এবং তাকে গুরু মনে করেন এবং তাদের সমস্ত সমস্যা বা সুখ দুঃখ তাদেরকে অংশীদারি করে নেন